হ্যালো ম্যাডাম বলছি আমি সায়ন্তনীর মা বলছি হুম বলছি যে আমার মেয়ে তো ছাব্বিশে জানুয়ারি একটা নাচ নৃত্য ইয়ে করেছে নৃত্য হুম হুম হুম হুম হুম তবে কেমন একটু করেছে সেটা একটু জানলে খুব ভালো বলছি ম্যাডাম ওর ওর যে ড্রেসটা যে পরেছিল নাচের ড্রেসটা ওটা কি পারফেক্ট ছিল ঠিক আছে ম্যাডাম ঠিক আছে ম্যাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম ঠিক আছে